আমি এগারো দিন আগে আসানসোলের ই আর ইলেকট্রনিক্স থেকে একটি ল্যাপটপ কিনেছি আমার ল্যাপটপটা খুবই পছন্দ হয়েছে কারণ ল্যাপটপটার র্যাম রোম প্রসেসার খুব ভালো ল্যাপটপটার স্ক্রীনটি খুব ভালো আমি আমার বন্ধুদের ও আত্মীয়স্বজনদের এই ল্যাপটপটি কেনার জন্য খুব অনুপ্রানিত করি